স্কুলে আমার প্রিয় বিষয় ছিলো অঙ্ক অঙ্ক জীবনের প্রতিটি কাজে প্রয়োজন তাই হিসাব রাখা থেকে শুরু করে মৃত্যু অব্দি অঙ্কের সঙ্গে আমরা যুক্ত